উত্তর চব্বিশ পরগনা জেলার জলবায়ু হচ্ছে মৌসুমি ক্রান্তিয় জলবায়ু আমরা এখানে মৌসুমি ক্রান্তিয় জলবায়ুর তে থাকি এ ঐ এবং এখানে গ্রীষ্ম বন্যা খরা প্রভৃতি খুব একটা হয় না তবুও যখন হয় সেটা খুব প্রবল হয় এবং আমরা এখানে মৌসুমি ক্রান্তিয় জলবায়ুতে থাকি এই গ্রীষ্মকালে এ বছর তাপমাত্রা বেশি পড়েছে পড়েছেও ঐজন্য ওয়েদার একটু চেঞ্জ হয়েছে ঐজন্য আমাদের এখানে এখন একটু প্রবলেম হচ্ছে এখানে ঠান্ডাটা একটু এবার ঠান্ডাটা একটু বেশি পড়েছে খুব প্রবলভাবে ঠান্ডাটা দিয়েছে